খেলার গুরুত্ব আমাদের গ্রামের জনগণদের অনেক বেশি মাতামাতি করতে দেখা যায় তার কারণ হলো আমরা যখন কলকাতা থেকে যখন আমরা গ্রামে যাই যে কোনো খেলা সেটা হলো ক্রিকেট ফুটবল হ নানা রকম কবাডি অনেক রকম খেলা আছে যখন কোনো কলকাতার ছেলে বা মেয়ে যখন গ্রামে যায় গ্রামে গিয়ে খেলতে যায় তখন গ্রামীণ জনগণের মতামত অনেক রকম থাকে তার মধ্যে আমি কিছু আজকে তুলে ধরবো আর তার কারণ হলো গ্রামে আমাদের গ্রামে সেরকম তো কোনো ভালো মাঠ নেই বা ওখানকার ছেলে মেয়েরা সেরকম খেলার সরঞ্জাম পায় না তাই তারা ওখানে খেলতে পারে না আর ওখানকার বেশিরভাগ তো জায়গায় চাষ হয় তাই জন্য উন্মুক্ত কোনো ভালো মাঠ পাওয়া যায় না ওই জন্য তারা খেলতে পারে না তাই তারা কোনো একটা নির্দিষ্ট দিনে কোনো একটা নির্দিষ্ট দিনে তারা তাদের মাঠ পরিষ্কার করে সুন্দরভাবে মাঠ সাজায় আর তখন হয় একটা টুর্নামেন্ট যেমন ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আর যখন কলকাতা থেকে সব ছেলে মেয়েরা সেই টুর্নামেন্ট খেলতে যায় তখন গ্রামের মানুষরা খুব উন্মুক্ত করে তাদেরকে আর খুব ভালোবাসে তাদের সাথে কথা বলতে চায় তাদের এই খেলা উপভোগ করতে পারে খুব ভালোভাবে আর তাদেরকে অনেক ভালোবাসা দেয় আবার যারা খুব ভালো খেলে তাদেরকে তো তারা মাথায় তুলে রাখে আর তাদের খাওয়া দাওয়া তাদেরকে একদম ফ্রিতে তারা খাওয়া দাওয়া দেয় আর খাওয়া দাওয়ার সাথে তারা অনেক হাতের তালিও দেয় যেটা সব থেকে বেশি দরকার একটা খেলোয়াড়ের জীবনে আর তারা অনেকে অনেকে তাদের ফ্যামেলির সবাই মিলে তারা একসাথে খেলা দেখতে আসে আর তারা একসাথে হাততালি দেয় তারা চিয়ার আপ করে একসাথে আর তারাও খেলা খুব ভালোবাসে হয়তো গ্রামের মধ্যে কিছু কিছু লোক হয়তো খেলা বোঝেও না কিন্তু তারা খেলা দেখতে আসে এটাই সব থেকে আমার বেশি ভালো লাগে আর খেলা হলো বাঙালির কাছে সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো খেলা আর খেলাতে ভিড় হবে না তো কোথায় ভিড় হবে তাই আমার কাছে গ্রামের জনগণের মতামত এইগুলোই হলো আর তার মধ্যে হলো গ্রাম কলকাতা থেকে যখন গ্রামে মানুষজন খেলতে আসে তখন তারা খুবই আনন্দ করে আর খুবই আনন্দ পায় তার কারণ হলো গ্রামের মানুষরা যখন তাদের সাথে কথা বলতে আসে তাদের সাথে ফটো তুলতে আসে তাই সেটাই তাদের খুব উন্মুক্ত করে কারণ কলকাতায় তো সেরকম হয় না আর গ্রামে গেলেই সেরকম হয় তাই গ্রাম গ্রামের খেলা খুবই ভালো লাগে